আমি বর্তমান সময়ে একটি এ ছবি এঁকেছিলাম যেই ছবিটি ছিল একটি ভগবানের মূর্তি সেই মূর্তিতে একটি একটি নির্দিষ্ট চোখে আমি মায়ায় পড়ে গিয়েছিলাম সেই ছবিটি দেখে আমি বুঝতে পেরেছিলাম তার গভীর তাৎপর্য বা গভীর অর্থ আপনি একটি বিশ্বের একটি ঠাকুর যেইটা আপনি মানেন সেই ঠাকুরের ছবি এঁকে বা বুঝে দেখবেন বা ছবিটির চোখ বা চোখে মায়ায় পড়ে যাবেন আপনি যেমনই ছবি আঁকুন আপনি নিজের ভালো ভালোবাসা দিয়ে এঁকেছেন আপনি যতটা পেরেছেন নিজেরকে দিয়ে এঁকেছেন ছবিটিতে অনেকটি সুমধুর ছিল আমার যেইটি আমার খুব ভালো লেগেছিল খুব মাধুর্য দিয়ে এঁকেছিলাম ছবিটি খুব নির্দিষ্ট একটি লক্ষ্য ছিল যে ছবিটা আঁকা আমার সম্পূর্ণ করতে হবে সেই সম্পূর্ণ করা ছবিটি আমি নিজেই এঁকে এঁকে সবাই যখন দেয় সবাইকে দেখাই তারা খুব খুশি হয় এবং এবং তিনি খুব আনন্দিত হয়েছিল এই ছবিটি আমার খুব একটি অত্যন্ত প্রিয় ছিল ছবিটি এঁকে আমি অনেক গভীরে যেতে পেরেছি